হ্যাঁ হ্যাঁ ভালো আছি ব্যবসা মোটামোটি চলছে ওই দশ হাজারের থেকে একবারে আশি হাজার পর্যন্ত আছে রেডমি আছে আইফোন আছে স্যামসাং আছে রিয়েলমি আছে আছে আছে আপনি এসে দেখে যান সব আছে হবে হবে নোকিয়া নোকিয়াটা নোকিয়াটা একটু কমও হতে পারে নোকিয়াটা পাবেন না

রিয়েলমি রেডমি ভিভো স্যামসাং পঁচিশ হাজার

তাহলে ফাইভ জি পাবেন হ্যাঁ হবে হবে

আসুন আসুন আসুন